হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ আমরা সমাজকর্মী আমরা টয়লেট তো তৈরি করেছি সব জায়গায় হয়তো এখনও পৌঁছে ওঠে নি আমাদের কাজটা চলছে স্যানিটারি ব্যবস্থা বা যেগুলো দরকার সেগুলো আমরা চেষ্টা করছি এবার একটু হয়তো টাইম লাগবে আপ হ্যাঁ বুঝতে পারছি আপনারাও আমাদের পাশে এগিয়ে আসুন আমরাও তাহলে তাড়াতাড়ি কাজটা করতে পারবো ভালোভাবে আপনারা লিখিত একটা অভিযোগ দিন তাহলে আরোও কাজটা তাড়াতাড়ি হবে আমার আমাদের সমাজকর্মী অ অফিসে দিলেও হবে আপনারা কজন মিলে এটার ব্যবস্থা করে একটু লিখে দিলে ভালো হয়

আমিও একজন মেয়ে যেহেতু আমিও এই রকম ব্য যেগুলো সমস্যাগুলো ফেস করি তো আমিও বুঝতে পারছি যে আপনারা একটু এগিয়ে এলে আমারও ভালো হয় আমরাও তাড়াতাড়ি কাজটা করতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে অফিসে একটু য এ করবেন হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে